কৃষি এবং কৃষকদের জন্য শুধুমাত্র আমি কেন সকলে যথেষ্ট পরিমাণ সমর্থন সক্কল সম্প্রদায়ের কাছ থেকে পেয়ে থাকবেন কেননা কৃষি এমনই একটি জীবিকা যার দ্বারা আমাদের জীবন বেঁচে থাকে কৃষিকাজ যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে পুরো পৃথিবী অচল হয়ে যাবে কৃষি ছাড়া আমরা না খেতে পেয়ে মারা যাবো কৃষিকাজকে সকল সম্প্রদায়ের মানুষই প্রায় সমর্থন করে থাকেন কৃষিকাজ জীবিকাটি সর্বোত্তম একটি সুন্দর জীবিকা বলে গণ্য করা হয় এই কৃষিকাজকে সকলেই সমর্থন করে থাকেন এটি সমর্থন পাওয়ার অনেক উদাহরণ হচ্ছে যখন আমরা কোনো জমিতে চাষ করতে যাই তখন আমাদের জমিগুলি রাস্তার ধারে সকল জমি হয়ে থাকে না এখন বিভিন্ন প্রযুক্তিবিদ্যার দ্বারা যদি চাষ করা হয় জমিতে চাষ দিতে গেলেও আমাদের এখন ট্র্যাক্টরের ব্যবহার করে থাকি সেই ট্র্যাক্টর রাস্তা থেকে সকলে নিজের জমিতে নামাতে পারে না অপরের জমি পার করে ওন নিজের জমিতে নিয়ে যেতে হয় তখন যদি আমাদেরকে কেউ সমর্থন না করতো তখন আমাদেরকে তার জমির ওপর দিয়ে ট্র্যাক্টর যেতে দিতো না আমাদের সকলেই সকল চাষিরাই সমনভাবে সমর্থন করে থাকেন চাষ করার জন্য এবং সকলেই সহযোগিতা করে থাকেন এভাবে আমরা আমাদের কাজ করার ক্ষেত্রে সমর্থন পেয়ে থাকি সকল সম্প্রদায়ের লোকের কাছ থে